পূর্ব মেদিনীপুর জেলায় নন্দীগ্রামের বেয়া পাড়ার শিব মন্দিরে খুব বিখ্যাত এই মন্দিরটি জোড়া খুব ভালো কারণ অনেক লোকজন আসে এই মন্দিরতে শিব মন্দিরে শ্রাবণ মাসে বিশেষ করে প্রচুর জল ঢালার ঢল একটা নামে মানুষের যেমন শিবের ভক্তিটা শুধুমাত্র মানুষের মদ্যে বেশি দেখা যায় শ্রাবণ মাসে বাঁকে করে দূর দূরান্ত থেকে তারা জল ঢালে জল ঢেলে তাদের পূণ্য অর্জন করে পুজো দেয় স্নান করে একদম জল ঢালে নতুন জামাকাপড় পরে এই সময় একটা ঢল দেখা যায় মানুষের ওই শিব মন্দিরটায় আর আছে হহচ্ছে মেদিনীপুরের জোড়া মসজিদ খুব বিখ্যাত এখানে বাংলাদেশ থেকে প্রচুর লোক আসে এমনকি এটি যে এই জায়গা এমন এটি যে মক্কা মদিনার মতনই পবিত্র জায়গা ওরা মনে করে তাই এই মসজিদে অনেক লোক হয় অনেক লোক দূর দূরান্ত থেকেই আসে অ ওইখানে অনুষ্ঠান তারা পালন করে এইভাবেই আমাদের এই সাংকৃতিক বা ধর্মীয় গুরুত্বপূণ্ণো এই পর্যটকরা দেখতে পায় আর প্রায় মাসে একবার করে বা দু মাস ছাড়া একবার করে আসে এই এলাকাতে মানুষজনেদের উপস্থিতি লক্ষ্য করা যায় তবে শিব মন্দিরটায় বিশেষ করে শ্রাবণ মাসে বহু ভক্ত আসে কারণ ভক্তরা শুধুমাত্র শ্রাবণ মাসেই বেশি জল ঢালে শিবের মাথায় বাকি অন্যান্য দিন ভক্তদের একটু কম সমাগমই দেখা যায় শ্রাবণ মাসে কিন্তু যেমন পিঁপড়ে মতন একদম প্রচুর মানুষের ঢল নামে শুধুমাত্র ওই শ্রাবণ মাসটায় ওই কেন্দ্র করেই ওই শিব নন্দীগ্রামে যে পাড়ায় শিব মন্দিরটা বেয়া পাড়ার শিব মন্দির ওটা রেয়া পাড়ার শিব মন্দিরটাই খুব বিখ্যাত